হ্যালো আপনি কি মা কালী বস্ত্রালয় থেকে বলছেন বড়বাজারে হ্যাঁ তো আপনি আমি আমার পুজোর জন্য আমার দোকানে ওই হোলসেল আপনার কাছ থেকে জামা কাপড় নেব তো সমস্ত জিনিস আমার চুড়িদার লাগবে কয়েকটা মানে কুর্তি কুর্তির বারোটা পিস লাগবে ঠিক আছে আর চুড়িদার লাগবে এই পঁচিশটা মতো আর সায়া দেবেন আপনি ত্রিশটা মতো ঠিক আছে আর বাচ্চাদের জামা আছে বাচ্চাদের সুতির যেই টেপ জামাগুলো আছে ওগুলো আছে ঠিক আছে আমাকে বাচ্চাদের ওই টেপ জামা লাগবে আপনি ত্রিশটা মতো নেবেন আর বাচ্চা ছেলেদের জামা প্যান্ট আছে বাচ্চা ছেলেদের জামা প্যান্ট আছে আর রুমাল আছে সুতির রুমাল আমাকে ওই সুতির যেই বাটিকের রুমাল হয় ওটা ছ ডজন দিয়ে দেবেন বড়টা এবার আমাকে আড়াইশো টাকা ডজন রুমাল আড়াইশো টাকা ডজন ওটা একটু কম হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আমাকে আপনি আম আমার অর্ডারটা নিন আমি আপনি আগে আমার অর্ডারটা নিয়ে নিন হ্যাঁ আমি আপ মা আপনার ওখানে ওই শনিবার দিন গেলে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি